কৃষকরা কাজের আমি দেখিনি সেরকম দেখি কিন্তু আমি গ্রামের বাড়িতে গ্রামে থেকে বড়ো হয়েছি আমরা দেখেছি আমার বাবা কাকাদের অল্প কিছু জমি ছিল তারা পশু চাষ করতো তাদের উন্নত মানের প্রশিক্ষণ ছিল না তাই তারা জানতই না তারা পশুকে রাখার জন্যে কেমন জায়গার দরকার বা কে কেমন খাবারের প্রয়োজন তো সেই জন্যে আমার বাবা কাকারা কী করতো বা আমাদের বাবা কাকাদের মতন যারা ছোটো চাষি ছিলো যাদের প্রশিক্ষণ নেওয়া ছিল না তার যারা জানতো না তারা একটা ছোট্ট ঘরে অনেক পশু একসঙ্গে রাখতো সেই জন্য পশুদের স্বাস্থ্য ভালো থাকতো না এবং পশুরা সব সময় রোগগ্রস্ত হতো তার কারণ আমি আজ বুঝতে পারছি কারণ আমি একটা প্রশিক্ষণ নিয়েছিলাম এবং অনেক প্রসূতির খামারে গিয়েছিলাম তো সেই সূত্রে আমি জানতে পারলাম যে পশুরা এক এক একটা পশুদের এক এক রকম জায়গা আছে যে যদি একটা গরুর খামার হয় তাহলে একশো স্কোয়ার মিটারে কটা গরু রাখতে হয় যদি ছাগলের খামার হয় তাহলে ক একশো স্কোয়ার ফুটে কটা ছাগল রাখতে হয় যদি মুরগির খামার হয় তাহলে একশো স্কোয়ার মিটারে কটা মুরগি রাখতে হয় সেটা এখন আমি জানি আরও বিশেষ প্রয়োজনীয় জিনিসগুলো হলো পশুদের দুদিকে মানে যে পশুদের যেটা থাকে যেটা খামারটা রাখার সেই জায়গাটা দুদিক থেকে হাওয়া পাসিংয়ের জায়গা রাখতে হয় হাওয়া যত পাসিং হবে তত পশুরা রোগগ্রস্ত কম হবে এবং সঠিক জায়গা পায় যাতে পর্যাপ্ত পরিমাণ ওষুধের জায়গা পায় তাহলে পশুরা সুস্থ এবং হেলদি হবে পশুরা সুস্থ এবং হেলদি হলে আমার প্রশিক্ষণের ভিত্তিতে এবং যদি আমি মাসিক করি তাহলে মাংসও ভালো হবে ওষুধ আর যদি দুধের জন্য করি তাহলে অনেক পরিমাণের দুধও হবে আমি অনেক চাষিদের দেখেছি যারা বড় বড় খামার আছে গরুদের গরুদের যেখানে রাখা হয় খাটাল বলে সেই খাটালগুলোতে গিয়ে দেখেছি এগজস্ট ফ্যান লাগানো মানে ভেতরের বাতাসটাকে বাইরে বের করে দেওয়ার জন্য এবং পাখা আছে গরমের সময় পাখা লাগানো তাদেরকে প্রতিদিন স্নান করানো হয় উন্নত মানের খাবার দেওয়া হয় বাজারে প্রচুর উন্নত মানের খাবার পাওয়া যায় ওষুধের জন্য সেই সেরকম ভালো কোনো কোম্পানির খাবার খাওয়ালে পশুদের স্বাস্থ্য ভালো হয় এইটুকুই বলার ছিল এবং রোগগ্রস্ত থেকে কম থাকে এইটুকুই বলার ছিল